হ্যাঁ বলুন কে বলছেন ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন কী সবজি লাগবে পাইকারি রেটেই আমরা মাল বিক্রি করি এবং আপনি তো বহুবার এসেছেন আমার দোকানে সে কারণেই আপনাকে তো বেশি দাম বলে কিছু লাভ নেই আপনার কী কী লাগবে বললেন আমাকে একটু ইয়েটা দিন আপনার ফর্দটা দিন আমাকে কী কী লাগবে আপনার আলু কত পটল কত কত পটল ক কেজি বললেন তিরিশ কেজি আর আর কী বললেন আচ্ছা

পটল পটল হচ্ছে তিরিশ টাকা কেজি হ্যাঁ তাহলে তোমার পটলটা কত বললে তিরিশ কেজি হ্যাঁ তিরিশ কেজি তিরিশ কেজি পটলের দাম এখন তিরিশ টাকা কেজি আমরা বিক্রি করছি আর কি বাজার দামেই তিরিশ টাকা কেজি আর আর কী লাগবে বলো পটল আর কী বললে আলু ঝিঙে দশ কেজি ঝিঙে দশ কেজি ঝিঙের বাজার চলছে অনেক আপনি আমার পরিচিত খদ্দের আপনাকে একটু কমে দেবো আর কি পঁয়তি্রিশ টাকা করে নিচ্ছি ঝিঙে এখন আচ্ছা দেখুন আমরাও তো কিনছি বাজারে আপনি আমার পরিচিত কাস্টমার মানে আপনি আমার কাছেই মালপত্র নেন সুতরাং এটা আপনি তেত্তিরিশ টাকা করুন তেত্তিরিশ টাকা না করলে আমার কিছুই থাকবে না তাহলে পঁয়তিরিশের জায়গায় তেত্তিরিশ করুন অন্যান্য আরো মাল তো আছে আপনার আমি দেখে শুনে করে নেবো কোনটায় কম কোনটায় বেশি যেন আমারও পরতা হয় আরকি এইভাবেই তো ব্যবসা করতে হয় তা এটা আমি আপনি তেত্তিরিশ টাকা করে করুন আর কী লাগবে বলুন পটলটা পটলটা আপনাকে পটলটা আপনাকে কমই বলেছি আমি বাজারে তো এরকমই বিক্রি হচ্ছে আপনি ফোনে যোগাযোগ করছেন ঠিক আছে পটলটা আমার পটলটার রংটা দেখলে বা পটলের গুণগত মানটা কিন্তু আপনার পছন্দ হবে তখন এই তিরিশ টাকা যে দামটা বলেছি আপনি নিজেই দেখে দেবেন ঠিক আছে আপনি এক দু টাকা কম দেবেন আর কি বলব আপনাকে আপনি আমার কাছে তো মাল নেন আপনাকে আমরা মালটা বিক্রি করতে পারলে আমাদের লাভ আচ্ছা টাটকা সবজি একদম আপনি আসলেই একটু দেখলে ভালো হতো কিন্তু হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনাকে আমি পাইকারি দামেই দেবো হ্যাঁ তা আপনি ওইটা ওইটা আপনি পঁচিশ টাকা করে দেবেন আমি তিরিশ টাকা দাম বলেছি ওটা আপনারও লাভ হবে আমারও লাভ হবে আপনি পঁচিশ টাকা করে দেবেন আমার কেজি এক টাকা করেও পাচ্ছি না বাজার তো বুঝতে পারছেন আপনাদের উপরেই তো চলছে মার্কেট হয়তো আমরা বিক্রি করছি সবাই দেওয়া নেওয়া করেই ব্যবসা করতে হয় কোনোটার একটু দাম বেশি কোনোটার একটু দাম কম করেই নিতে হয় বলুন তাহলে ওটা আপনি পঁচিশ টাকা করে নিন

হ্যাঁ ঠিক আছে আপনি আসুন আপনাকে আপনি পছন্দ হলে নিন মার্কেট তুলনায় আপনাকে আমি কমে বা একটু দেখে দাম করে দেব যাতে আপনারও দু পয়সা লাভ হয় আমারও লাভ থাকে এইটুকুই আচ্ছা ঠিক আছে